আমার এলাকায় বা রাজ্যের কৃষকদের অবস্থা নিয়ে দেখেছি কিছু সংখ্যক মিডিয়া আছে তারা অবশ্যই যে সত্যবাদী যেগুলো নিয়ে আলোচনা করে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করে যেমন কোনো কো ফসলের যখন ক্ষতি হয়ে যায় বা দেখা যাচ্ছে তারা যে পরিমাণে টাকা খরচ করে ফসল ফলিয়েছে মানে লাগিয়েছে সেই পরিমাণে তারা লভ্যাংশটা পায়নি ফলে সেই কারণে তাদের যে ক্ষতি হয়েছে সেগুলো কিছু সংখ্যক মিডিয়া দেখায় কিন্তু দেখা যাচ্ছে এটা যদি মানে এই দেখানোটা যদি আরও জোরদার হতো তাহলে হয়তো সরকার আরও বেশি সচেতন হতো মানুষও অনেক সচেতন হয়ে যেতো কিন্তু সেই পরিমাণে অতোটা হয় না বা দেখা যাচ্ছে যে ফসলের তাদের ক্ষতি হয়ে যাচ্ছে তার বিভিন্ন ঝড় বৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে তাদের যে ক্ষতি হয় তা সেগুলোও কিছু সংখ্যক মিডিয়া দেখিয়ে দেয়